হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম আপনি জিৎ মিত্র বলছেন হ্যাঁ বলছিলাম দাদা আমাদের পরিবারের পাঁচজন আছে ঠিক আছে তো আমরা পুরুলিয়া থেকে পুরী যাব পাঁচ জন তো বলছি সিট পাওয়া যাবে তো হ্যাঁ তো দাদা বলছিলাম দাদা যে আমরা এইখান থেকে যাব ঠিক আছে তো বাসে কীরকম ভিড় হয় কীরকম না আর কত টাইম লাগবে আর আপনি কোথাও দাঁড়াবেন কি না একটু বলুন আচ্ছা দাদা আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে আর বলছিলাম দাদা ওইখান থেকে আপনি বাসটা মানে পুরী থেকে পুরুলিয়া আসার জন্য বাসটা কখন ছাড়বেন আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি এক কাজ করুন আমাদের পাঁচ জনের টিকিটটা বুক করে দিন ঠিক আছে আর সিটগুলো যেন সামনা সামনি থাকে সবার ঠিক আছে মানে পরিবারের সকলে যাবে তো তো সবারই সিটগুলো একদম সামনা সামনি রাখবেন আচ্ছা ঠিক আছে দাদা আর আর একটা জিনিস বাসটাতে বেশি ভিড় হবে না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ দাদা